হ্যাঁ আমি স্কুলে স্পোর্টস যখন হতো তখন স্কুলে স্পোর্টসে আটশো মিটার দৌঁড়ে অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে আমি থার্ড প্রাইজ অং থার্ড প্রাইজ পেয়েছিলাম থার্ড দি তৃতীয় পুরস্কার পাওয়াই আমার আমার অনেক ভালো লেগেছিলো আর এমনিতে আমি সেরকম খেলাধুলো করি কিন্তু অতোটা পথ দৌঁড় দৌঁড়ানো কখনই হয়নি কিন্তু অংশগ্রহণ করেছিলাম আর প্রথমের দিকে আমি অনেক হাঁপিয়ে গিয়েছিলাম দৌঁড় কিন্তু পাশে থাকা সবাই এতটাই উৎসাহিত করেছিল যে আমি আর নিজের শক্তি ফিরে পেলাম আর দৌঁড়াতে শুরু করলাম এভাবেই আমি তৃতীয় পুরস্কারটি লাভ করেছিলাম লাভ করেছিলাম খুবই ভালো লেগেছিলো তৃতীয় পুরস্কার পেয়ে আর এরকম এটা খুব আনন্দদায়ক ছিল যে আমি তৃতীয় পুরস্কার পেয়েছি